হ্যালো আমরা তো পাড়া প্রতিবেশী তা হচ্ছে আমাদের এই বেড়া তো ভেঙে চুরে গেছে দুজনেরই বেড়া তা একটা পাঁচিল টাচিল দেওয়ার ব্যবস্থা করো তা না হলে আমাদের জীবন তো চলে গেলো এবার ছেলেদের বেলা তো ঝগড়াঝাটি হবে এ ব হচ্ছে হয় পাঁচিল দাও নয় বেড়াটা ঠিক করে হচ্ছে নূতন করে আবার বেড়া দাও নয় পরবর্তীকালে তো অসুবিধা হতে পারে আমিন আমিন ডেকে এনে মাপ ঝুপ করে ঠিকঠাক করে নাও কী বলতে চাচ্ছো বলো কিছু বলো করছি হবে বললে তো হবে না হ্যাঁ মাপ

হ্যাঁ পরবর্তীকালে তো গণ্ডগোল হবে

হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ তাহলে খুবই ভালো হয় হ্যাঁ কেননা আমাদের কাল তো চলে গেলো পরবর্তীকালে ছেলেরা এইসব ম মানে ঝগড়াঝাটি গণ্ডগোল মারামারি করতে পারে হুম সে জন্যেই পাঁচিলটা দেওয়ার জন্য বলছি ও তা তোমার দিকে এক হাত যেটা হয় যাবে না হয় আমার দিকে এক হাত আসতে হয় আসবে হ্যাঁ দুটোর একটা তো করতে হবে

তাহলে আমিন কি আমি ডাকবো খরচ খরচা যা হবে আমি দেব হ্যাঁ তুমি তো জানো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম ছিলো আর এখনও আছে আর পরবর্তীকালে থাকবে কি না সেটা তো বলা যাচ্ছে না হুম আচ্ছা তাহলে ঠিক আছে রাখলাম